স্টেম কথার অর্থ হল দন্ড সেক্ষেত্রে মেরুদন্ডও বলা যায় বিভিন্ন পেশায় যারা নিযুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই দন্ড কথাটা অপরিহার্য পেশাদারদের পেছনে দন্ড না থাকলে তারা পেশায় উন্নতি লাভ করতে পারে না যেমন মূলধন লোকবল নানা রকম আইনি সহযোগিতা একটা পেশাদার অন্য পেশাদারকে নানাভাবে সহযোগিতা করতে পারে মূলধন দিয়ে কাঁচামাল দিয়ে এবং পরিশ্রম দিয়ে যাতে এক পেশাদার তার সঠিক পরিমানে উন্নতি লাভ করতে পারে এবং অন্যদেরও পাশাপাশি সহযোগিতা করতে পারে তাদের পেশায় এগিয়ে যাওয়ার জন্য পেশাদার সঠিক পরিমাণে না পায় সহযোগিতা সেক্ষেত্রে পেশাদারদের পরিমাণের উৎসাহটা একটু বেশি করতে হবে এক ব্যবসায়ী অন্য ব্যবসায়ীকে নানাভাবে সাহায্য করতে পারে নিজের স্থায়িত্ব ভাবে ব্যবসাটা দাঁড় করানোর জন্য তাদের স্থায়িত্ব বজায় রাখার জন্য পেশাদারদের একে অপরের সহযোগিতা করা খুব জরুরী একে অপরের কাজে উৎসাহিত করা খুব গুরুত্বপূর্ণ ফলে একজন আরেকজনের ক্ষেত্রে কোনোরকম অসহযোগিতাপূর্ণ বা কোনোরকম দুর্ব্যবহার তারা কারা করবে না তাদের আর্থিক দিক দিয়ে একে অপরের দিক দিয়ে এগিয়ে নিয়ে যাবে উন্নত করবে সমাজ ব্যবস্থাকেও তাতে দারিদ্রতাও লোপ পাবে